কুসংস্কার বলতে ছোটবেলায় একটা শালিক দেখলে বলতাম দিন খারাপ যাবে দুটো শালিক দেখলে দিন ভালো যাবে আরও বলতাম প্যাঁচা বাড়িতে থাকলে লক্ষ্মীপ্যাঁচা বাড়িতে থাকলে ধন সম্পত্তি সঞ্চয় হয় ধন সম্পত্তি বাড়ে এগুলো শুনতাম বড়দের মুখে একদিন ইস্কুলে যাচ্ছি সবাই মিলে একসঙ্গে বন্ধুবান্ধব সবাই যাচ্ছি একটা বান্ধবী একটা শালিক দেখে আমাকেও ডেকে বললো যে ওই দেখ ওই দিকে তাকা আমিও দেখলাম একটা শালিক বললো তোরও দিন খারাপ যাবে আমি ভাবলাম মিথ্যে কথা হয়তো একটা শালিক দেখলে কি কোনো দিন দিন খারাপ যায় ওগুলো তো পাখি তখন আমি ইস্কুলে গেলাম ইস্কুলে আমি কিছুই করলাম না অথচ স্যার আমাকে বকাঝকা করলো আমার বান্ধবী বললো দেখেছিস তুই একটা শালিক দেখেছিলিস না ওই জন্য আজকে বকাঝকা করলো স্যার তুই তো কিছুই করিসনি তবুও তুই কেন বকাঝকা খেলি আমি ভাবলাম হয়তো তাহলে হবে সত্যি আমি আবার স্কুল শেষ হওয়ার পথে আবার বাড়ি আসছি আসতে আসতে আমি একটা ইটের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলাম আমার বান্ধবীরা আবার বলে উঠল দেখেছিস তুই একটা শালিক দেখেছিস না ওই জন্যে আবার হোঁচট খেয়ে পড়ে গেলি আমি ভাবলাম হয়তো হবে একটা শালিক দেখার জন্য হয়তো হোঁচট খাচ্ছি পড়ে যাচ্ছি তারপর বাড়িতে গেলাম মনে মনে ভাবছি আবার কী হবে একটা শালিক দেখেছি সবাই বলছে ভয় করছে বাড়িতে গেলাম ভাই বোন সবাই বদমায়েশি করলো আর আমি কিছু কিছু একটা করে ফেললাম ওদেরকে বকলো না কিন্তু আমাকে বকলো আমি ভাবলাম একটা শালিক দেখার জন্য আমার তো দিনটাই খারাপ যাচ্ছে স্যার বকলো পড়ে গেলাম আবার মাও বকাঝকা করছে তাহলে কী করা যায় আমি বাগানে গেলাম গিয়ে শালিক খোঁজার চেষ্টা করছি দুটো শালিক দেখতেই হবে না দেখলে দিন খারাপ যাবে এখন শালিক পাখি খুঁজতে খুঁজতে বাগান মাঠ এখানে ওখানে খুঁজছি দুটো শালিকের দেখা পেলাম দিয়ে তখন খুশি হলাম যে দুটো শালিক দেখেছি ও দিন ভালো যাবে সকাল থেকে স্কুলের স্যারের কাছে বকা খেলাম মার কাছে বকা খেলাম পড়ে গেলাম একটু শালিক দেখার জন্য এখন দুটো শালিক দেখেছি এখন আর দিন খারাপ যাবে না এই কুসংস্কারটা ছোটবেলায় মানতাম এখন সেগুলোকে ভাবিয়ে কিন্তু কুসংস্কার ছিল এক কি কখন রাস্তায় একটা থাকবে কখন দুটো থাকবে সেটা কি কেউ বলতে পারে আরও একটা কুসংস্কার কি যে লক্ষ্মীপ্যাঁচা ছোটবেলায় সব বলতো লক্ষ্মীপ্যাঁচা বাড়ি থাকলে বাড়িতে লক্ষ্মী থাকে ভাবলাম লক্ষ্মীপ্যাঁচা হয়েছে এসেছে বাড়িতে তাদের বাচ্চাকাচ্চা হয়েছে তাহলে আমাদের আর মানে খারাপ দিন থাকবে না ভালো দিন আসছে টাকা পয়সার অভাব থাকবে না খাওয়াদাওয়ার অভাব থাকবে না ভালো মন্দ খাবো ভালো মন্দ পরবো এরকম ভাবছি তারপর সামনেই দুর্গা পুজো সবাই জামাকাপড় কেনে তিনটে চারটে করে আমার হয় না আমিও কিনবো এবছর তাহলে তিন চারটে জামা কাপড় হবে এরকম অনেক কিছু ভাবছি যে লক্ষ্মীপ্যাঁচা যখন এসেছে তাহলে অনেক কিছু হবে আমাদের আর খারাপ দিন থাকবে না ভালো দিন হবে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে আমার মনের ভাবনা হচ্ছে পুজো এলো দিন চলে যাচ্ছে কিন্তু আয় হচ্ছে না যে জামা কাপড় পরবো যে আমি নতুন জামাকাপড় পরবো একটার জায়গায় চারটে পাঁচটা হবে সেসব দিন সেসব জামাকাপড়গুলো আর হচ্ছে না সে একটা একটাই হচ্ছে তখন মনে মনে ভাবতাম সবাই বলে লক্ষ্মীপ্যাঁচা বাড়ি থাকলে বাড়ির আয় উন্নতি হয় কোথায় হচ্ছে আমার বাড়িতে তো কতদিন ধর লক্ষ্মীপ্যাঁচা আছে হচ্ছে না তো হবে হবে সবাই এরকম বলতো পরে হবে থাক এখন থাক লক্ষ্মীপ্যাঁচা থাকলে আয় উন্নতি হবে আমার তো বাড়িতেই আয় উন্নতি হলো না আমি সেখান থেকে বুঝতে পারলাম যে পাখির যেখানেই মানে বাসা করবে সেখানেই থাকবে যেখানেই ভালো বুঝবে যে এদিন তার কেউ বাসাও নষ্ট করবে না কেউ কিছু করবে না সেখানেই পাখিপক্ষ থাকবে পাখি যখন যেখানে খুশি তখন সেখানে থাকবে পাখিকে আমরা কোথাও ধরে রাখতে পারবো না যেই পাখিটা থাকলে এইটা হবে ওই পাখিটা থাকলে ওইটা হবে এগুলো হচ্ছে কুসংস্কার এখন আমি বড় হয়ে বুঝতে পারি যে এগুলো সব কুসংস্কার ছিল আমার বন্ধুবান্ধবরা আমাদের বলতো এক শালিক দেখলে খারাপ দিন বড়রা বয়স্করা বলতো লক্ষ্মীপ্যাঁচা থাকলে ঘরে আয় উন্নতি হয় এগুলো সব কুসংস্কার ছিল সেগুলো এখন আমি বুঝতে পারি বড় হয়ে সবই কুসংস্কার